হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ও ওটার দাম রামের দাম বেশি না তোমার ছশো টাকার মতো পড়বে আর কী করা যাবে এখন ট্যাক্স ট্যাক্স কাটতে হচ্ছে তো অনেক মানে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে সেই জন্য আর কি দামটা হঠাৎ বেড়ে গেলো আর কি অফিসার চয়েস তবু ওটার আর দাম আছে তোমার ওটার দাম ওই রকম বেশি না এরকম সাতশো টাকার মতো পড়বে তা আপনার কী কী ম কী কী ব্র্যান্ডের লাগবে বলুন আমি দাম বলছি জুপিটারের ওই ওটা তো ওই বেশি না ওটা তোমার একশো ওই পঞ্চাশ টাকা হ্যাঁ আর এখন এই পুজোর সময় অন্য মালা মালের দাম বেড়ে যাচ্ছে সরকারকে ট্যাক্স দিয়ে এটা সেটা করতে করতে আনতে গিয়ে ক্যারিং খরচা তারপরে আরো অনেক খরচা দিয়ে তারপরে এই জন্যই দাম এখন বেড়ে যাচ্ছে আর কি

থাকবে আচ্ছা ঠিক আছে